আমার এলাকায় বা কাছাকাছি বিশেষ কিছু পর্যটন স্পট রয়েছে যেখানে আমার পরিবার এবং বাচ্চারা ছুটি কাটাতে যেতে পছন্দ করে যেমন এখানকার একশো আট শিব মন্দির রয়েছে রাজবাড়ি রয়েছে সর্বমঙ্গলা মন্দির রয়েছে এ ছাড়াও বিভিন্ন স্থান রয়েছে অনেক ভালো ভালো রেস্তরাঁ রয়েছে সেখানেও বাচ্চারা এবং পরিবার যেতে পছন্দ করে একশো আট শিব মন্দিরে যেমন যে শিব ঠাকুরগুলি রয়েছে তাদেরকে দর্শন করতে বাচ্চারা খুবই পছন্দ করে বা পূজা মানে পূজা করতে প্রার্থনা করতে তারা ভালোবাসে এবং সেখানে কিছু জায়গা রয়েছে বসার সেই স্থানগুলিতে গিয়ে তারা বসতে এবং এক মানে সময় কাটাতে একসঙ্গে পছন্দ করে এ ছাড়াও যে রেস্তরাঁগুলি রয়েছে আশেপাশে যেখানে বাচ্চারা এবং পরিবার যেতে পছন্দ করে সেখানে কিছু খাবার রয়েছে সে খাবারগুলি একসঙ্গে খাওয়া গল্প করা ছুটি ছুটির দিনে একসঙ্গে সময় কাটানো সেগুলো করতেও সবাই পছন্দ করে এবং আশেপাশে পাহাড় বলতে সে রকম কিছু নেই ভালো আবহাওয়া তো অবশ্যই রয়েছে ভালো আবহাওয়া যখন থাকে তখনই পরিবার এবং বাচ্চারা যায় একসঙ্গে সময় কাটায়